আমি আমাদের এখানেই একটা বায়োগ্যাস প্ল্যান্ট দেখেছি কারণ সেটার সাহায্যে কিন্তু আমাদের অনেক উপকার হয় আমাদের শুধু কেন অনেক মানুষেরই অনেক উপকার হয় বায়োগ্যাস প্ল্যান্ট করার থাকলে সেটা থেকে কিন্তু আমাদের রান্নার জন্য যে গ্যাস লাগে বা জ্বালানি লাগে সেটা কিন্তু লাগে না ওটা কিন্তু ওইখান থেকেই পাওয়া যায় আমাদের পাশের বাড়িতে অনেকগুলি গোরু আছে একটি মানুষের সেই গোরুগুলির যে গোবরটা হয় মানে সার সেই সারটা কিন্তু তিনি একটা চৌবাচ্চার মাধ্যমে এককাছে জড়ো করে রাখে এবং সেখান থেকে একটি বায়োগ্যাস প্ল্যান্টের ব্যবস্থা করেছেন এবং সেই গ্যাসের সাহায্যে কিন্তু তার বাড়ির রান্না যাবতীয় জিনিস কিন্তু হয় বিশেষ করে চুলো জাতীয় জিনিস যেটা জ্বালানো হয় গ্যাসের সেই গ্যাসের যে খরচাটা সেটা কিন্তু তার বেঁচে যায় আমি কিন্তু এটা আমাদের এখানে একজনের দেখেছি এছাড়াও এখনই আবার অনেকেই করছে যেসব আবর্জনা বা নোংরা জিনিসপত্র আমরা ফেলে দিচ্ছি সেখান থেকেও কিন্তু বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করা হচ্ছে